আমি সবারির সঙ্গে খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসি আমি এবং লোককে খাওয়াতেও খুব আনন্দ পাই আমাদের বাড়িতে প্রায়শই কিন্তু দুপুরে হোক রাত্রে হোক জন্মদিনে বা এমনি পুজো উপলক্ষে খাওয়ান দাওয়ান লেগেই থাকে সেটা আমাদের দুপুরে হোক বা রাত্রে এছাড়াও আমাদের দুদিন একদিন ছাড়াই কিন্তু মাযে মধ্যে পিকনিক লেগে থাকে কারণ আমরা পরিবারের সবাই মিলে পিকনিক করি এছাড়াও বাইরেরও কিছু নিমন্ত্রন্ন থাকে যারা যায় আমাদের সবাই আমরা এক কাছে থাকি না পরিবারের সকলে আমরা সব বড়দিনের সময় একসঙ্গে এক কাছে জুটি তখন একটা আমাদের বাড়ি ভোজ যেটা মধ্যাহ্নভোজ বলে বনভোজ সেটা কিন্তু একসঙ্গে করা হয় মাংস ভাত সবজি তরকারি বিভিন্ন রকমের আইটেম তৈরি করা হয় রান্না করা হয় যার জন্য আমরা সব এখান থেকে বাজার করে নিয়ে যায় এবং একসঙ্গে কোনোও একটা ফাঁকা জায়গায় বসে সবাই মিলে রান্না করি এবং বসে খাওয়া দাওয়া হয় আমাদের বাড়িতে একটা শিক্ষক দিবস উপলক্ষে বড়ো সড়ো অনুষ্ঠান করা হয় সেখানে প্রায় তিনশো চারশো লোকের আয়োজন করা হয় দুপুরে ভাত থাকে মাংস থাকে সবজি থাকে ডাল থাকে নাহলে রাইস থাকে এই ভাবেই কিন্তু আমরা লোকেদের খাইয়ে থাকি এবং প্রত্যেকটি খাওয়ান দাওয়ানে আমরা খুব আনন্দও পায় শুধু খাওয়া না কেন লোকের সঙ্গে কথা বলতে মিশতে এবং আনন্দ উপভোগ করতেও আমরা খুব ভালোবাসি